হ্যালো নমস্কার স্যার আমি জোতিপ্রভা বলছিলাম আসলে আমি সম্প্রতি কলেজ থেকে স্নাতক হয়েছি এবং একটা আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে চাকরির জন্য প্রস্তাব পেয়েছি আমি তো ভিসা তৈরির জন্য আমাকে পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আপনাকে এই ফোনটি করেছি তো আমাকে একটু বোল প্রয়োজনীয় তথ্যগুলি জানাতে পারবেন যে আমি কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে পারি আচ্ছা হ্যাঁ স্যার তাহলে আমাকে তাহলে কি কি ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং কবে গেলে আমি পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে পারবো ঠিক আছে স্যার আমি তাহলে আপনার সঙ্গে খুব শিগগিরি যোগাযোগ করছি